আমি কলকাতা আরসালান বিরিয়ানি সেন্টার থেকে এক প্লেট চিকেন বিরিয়ানি ও এক প্লেট চিকেন চাপ অর্ডার করেছিলাম কিন্তু অর্ডারটি পাওয়ার পর দেখি চিকেন বিরিয়ানির বদলে এগ বিরিয়ানি দেওয়া হয়েছে এবং চিকেন চাপ পদটি অত্যন্ত তৈলাক্ত থাকায় আমি আমার অর্ডারটি ফেরত দিতে চাই